ভারতের মধ্যে অনেক কিছু জনপ্রিয় খেলা আছে যেমন ক্রিকেট হকি ফুটবল যেগুলো সবচেয়ে প্রিয় আমার হচ্ছে ক্রিকেট সেখানে ভারতের মধ্যে সবচেয়ে প্রিয় প্লেয়ার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি